আমি এই আমার বাড়ির কাছাকাছি একটি রেস্তোরাঁতে রেস্তোরাঁতে যাবো তো সেখানে সেখানে আমি না গিয়ে আমি অনলাইনের মাধ্যমে সেই খাবারটা আসে কি না সেজন্য আমি ফোন করেছিলাম তো যে অনলাইনে কি কোনো খাবার পাওয়া যাবে না অফলাইনে গিয়েই খেতে হবে আমাকে তো সেই ব্যাপারে আমি ফোন করেছিলাম তারপর আমি আমার এক বান্ধবীকে কল করেছি যে যে চল আমরা গিয়ে দেখি ওই নতুন রেস্তোরাঁতে আমরা গিয়ে দেখি যে কী রকম খাবার আর ওখানে দিয়েছে তো আমরা ভাবছি যে মশলাদার খাবারই খাবো আমাদের মশলাদার খাবারটা খেতেই এখন বেশি ভালো লাগে তো সেখানে বেস্ট খাবার কী রয়েছে সেই ব্যাপারে আমি জানার জন্যে ফোন করেছিলাম যে নতুন রেস্টুরেন্ট হয়েছে যেখানে নতুন হয়েছে সেখানে কীরকম কী খাবার পাওয়া যায় সেই সম্পর্কে তো কোনো ধারণা নেই সেই জন্য আমি ইয়ে আমরা গিয়ে দেখতে চাই যে আমি বন্ধুকে ফোন করলাম যে তাহলে চল আমরা একদিন সময় করে তাহলে রবিবার দিনই ফাঁকা আছে তাই রবিবার দিনই আমরা গিয়ে সেখানে যেয়ে খাবার খেয়ে আসবো গিয়ে দেখি যে সেখানে খাবারের স্বাদ কেমন আমরা মশলা জাতীয় খাবার খাবো মশলা জাতীয় খাবারের স্বাদটা কীরকম আমরা খেয়ে দেখে আসি